কাপড় ধোয়ার জন্য আমি ডিটারজেন্ট ব্যবহার করে থাকি যেমন সানলাইট হুইল আরও না বাজারে নানা রকমের ডিটারজেন্ট পাওয়া যায় আমি সেই ডিটারজেন্ট ব্যবহার করে থাকি প্রতি দিনের পোশাক ধোয়ার জন্য আমি ডিটারজেন্টই ব্যবহার করে থাকি কিন্তু ভালো জামা কাপড় যেগুলো আমি পরে কোথাও যাই আসি সেরকম জামা কাপড় ধোয়ার জন্য আমি শ্যাম্পু ইউজ করি বা বাজার থেকে আরও নানা রকমের সুগন্ধীর এ পাওয়া যায় সেগুলো ব্যবহার করি যেমন উজালা পাওয়া যায় সেখান সেটা নিয়ে ব্যবহার করি যেই কাপড়গুলো আমি তুলে রাখব কোথাও যাওয়ার জন্য পরি সেই কাপড়গুলো আমি শ্যাম্পু জলে ধোয়া ধুয়ে পরিষ্কার করে রাখি আবহাওয়া পরিস্থিতির জন্য সেগুলো আমি শুকনো করি যখন দেখি বর্ষাকালে জামা কাপড় শুকাতে খুবই কষ্ট হয় তখন রোদ থাকে না তখন বৃষ্টি পড়ে তখন আমাকে তখনও তো জামা কাপড় ধুতে হয় জামা কাপড় ধুয়ে আমি চেষ্টা করি যে পাখার হাওয়ায় শুকনো করার আর বা কোথাও খো যেখানে হাওয়া দিচ্ছে সেই খোলা পরিবেশে জামা কাপড়গুলো মেলে রাখি যাতে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি আমি নিশ্চিত থাকি যে জল অপচয় করছি না কারণ জামা কাপড় প্রতি দিনের জামা কাপড় তো ধুতেই হয় সেই জন্য আমি কুয়া থেকে জল তুলে সেই জলে ধুই বা আ পুকুরে গিয়ে ধুয়ে আনি ইয়ে আমি জল অপচয় যতটা পারি চেষ্টা করি যে জল কম অপচয় করার জন্য কিন্তু প্রতি দিনের নিত্য প্রয়োজনীয় ও জামা কাপড় তো আমাদেরকে ধুতে হয়েই থাকে সেই জন্য আমি বি ব্যবহার করি নানা রকমের ডিটারজেন্ট শ্যাম্পু বা আরও য্ নানা রকমের সুগন্ধীর বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করি ই যেই নতুন কাপড়গুলো যেগুলো মাড় দেওয়া হয় সেইগুলো ভালো করে ধুয়ে শ্যাম্পু জলে ধুয়ে আবার উজালা মাড় দিয়ে বা অ্যারারুট দিয়ে সাবু দিয়ে মাড় গুলে সেইটাতে ভালো করে মড়মড়ে করে ইস্ত্রি করে তুলে রাখি সেগুলো যাতে আবার আর পরে পরার সময় যেমন নতুনের মতন লাগে সেই জন্য এই রকমভাবেই আমি ব্যবহার করে থাকি